আমি একটা অনলাইনে জামা কিনলাম জামাটার দামটাও বেশী লাগল আর জামাটা একদম বাজে জামাটার রঙও যেরকম বাজে সেইরকম কোনো মসৃণতা নেই